হ্যাঁ আমি দৌড়ানোর সময় আঘাতের সম্মুখীন হয়েছি সম্মুখীনটা হয়েছি কারণ তার তখন আমি প্রথম আর কি দৌড়াই তখন আমি নতুন দৌড়াই মানে আর কি আমি অতটা অভিজ্ঞতা ছিল না তাই আমি সেখানে এবার পড়ে গিয়েছিলাম তো সেখানে আমি আঘাত পেয়েছিলাম হাঁটুগুলো ছড়ে গিয়েছিল তো সেখান থেকে আমি বেরিয়ে এসেছিলাম বলতে আমার এক সিনিয়র দাদা ছিল উনি আমাকে তুলেছিল এবং একটু আর কি দিয়েছিল তো দৌড়ানোর সময় আপনি অনেক কিছুর সম্মুখীন হতে হয় তো আপনাকে সেগুলো সেখান থেকে বেরিয়ে আসতে হবে তো বেরিয়ে আসার জন্য আপনার প্রচুর অভিজ্ঞতা দরকার আপনি রানিং করছেন আপনার সেফটি নিয়েই দৌড়ানো অবশ্যই দরকার তো আপনি যখন দৌড়াবেন তখন আপনি অবশ্যই সেফটি নিয়ে দৌড়াবেন কারণ আপনি দেখবেন বাজারে অনেক ধরনের গার্ড বা এই আপনার হাঁটুতে দেওয়ার এগুলি পাওয়া যায় তো এগুলো কিনে আপনি অবশ্যই কিনে ব্যবহার করবেন হুম এবং আপনি দৌড়াবেন এগুলো পরলে আপনার জয়েন্ট পেশিগুলো ভালো থাকবে বা কোনো সমস্যা হয় না আবার আপনার কোনো আঘাতের সম্মুখীন থেকে আপনি রক্ষা পাবেন তো এইগুলো আর কি ব্যবহার করা অবশ্যই দরকার সবাইকেই দরকার যে ছোট বাচ্চা বা বড় বাচ্চা সবাইকেই ব্যবহার করা দরকার তো আমি এভাবেই আর কি আমি অনেক অভিজ্ঞতা বা সবারই কাছে শুনে ছি বা এই এরকম আর কি অভিজ্ঞতা পেয়েছি তাই এখান থেকে এভাবেই আমি বেরিয়ে এসেছিলাম